চিড়িয়াখানায় গেলে ফটো পাখিটাাকি দেখলে শু চিড়িয়াখানায় বেড়াতে যাই গেলে দেখি সুন্দর সুন্দর পাখি আছে খাঁচার ভিতরে থাকে তা আমি তো এ সব ফোনে ছবি টবি তুলতে পারি না আমি সব জানল ফোন সম্বন্ধে অত বুঝি না বুঝি কম যেটা পারি ছেলে মেয়েরা পারে ও মা এই পাখিটা সুন্দর লাগেছে এই পাখিটার ফটো তুলো ওমা ওই পাখিটা সুন্দর লাগছে ওই পাখিটার ফটো তুলো তাই বিভিন্ন রকমের পাখি পুকুর দেখে খুব ভালো লাগে ছেলেমেয়েরা তোলে আমি ওইসব তুলি নি তা এরকম বা বাড়ির পাশে ভালো পাখি পুকুর দেখি ছেলেমেয়েরা দেখে ফটো তোলার চেষ্টা করে বা ফটো তোলে বা এরকম বেড়াতেই যাচ্ছে কোথায় ভালো সুন্দর পাখি দেখলো সেই সব পাখি পুকুরের ফটো তুলে নিয়ে এলো ফটো তুললো যেটা ভালো লাগে দেখতে যে এই পাখিটা খুব সুন্দর তাই এই পাখিটার ফটো তুললো চিড়িয়াখানায় গেলে সেখানেও তো অনেক পাখি থাকে অনেক রকম নানা রকমের পাখি থাকে বা সে সব খুব ভালো লাগলে তাদেরও ফটো তোলে বা কোনো জায়গায় বেড়াতে গেল ভালো সুন্দর জায়গা অনেক সুন্দর দেখতে পাখি বড়ো বড়ো ময়ূর টয়ূর বিভিন্ন রকমের পাখি থাকে মানে ফোন থাকে কাছে আমরা তো মানুষ অত ফোনের সম্বন্ধে বুঝিনি জানি না তা আমরা তুলিনি বাচ্চা গচ্চা থাকে সাথে এখন যা যা দিন ছওয়ালা তো মানে এই সব দেখে তো ওরাই ভালো পাখি পুকুর দেখলো ম এটা খুব ভালো লাগছে এই পাখিটা তুলবো তাই ছেলেমেয়েরা তুলে ওদের পছন্দ মতো ওরা দেখে এইসব